আমাদের এলাকার হাসপাতালে অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ অপেক্ষার সময় দেখা যায় অর্থাৎ এখানের আমাদের যে হসপিটাল বা হাসপাতালটি রয়েছে তাতে খুব ভিড় হয় এবং সেখানে ভিড় হওয়ার কারণে বেড সংখ্যা সীমিত থাকে এবং ডাক্তার সংখ্যাও সীমিত থাকে যে নানা কারণে হয়তো প্রসবের সময় মানুষ মারা গেছিলো একবার এই বছর কয়েক আগের ঘটনা এবং পরি অপরিষ্কার থাকার জন্য হাসপাতালটিতে মানুষের বা রুগীর থাকার অনুপযুক্ত হয়ে উঠেছে এবং হাসপাতালের সামনে কোনো রকম ক্যান্টিন বা দোকান না থাকায় মানুষ অনেক খাওয়ার সমস্যায় ভোগে রুগীর সাথে আসা রুগীর পরিবারবর্গরা খুব সমস্যায় পড়ে কিন্তু যেটা দায়িত্ব নেওয়া উচিত হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল কর্তৃপক্ষ সেদিকে নজর রাখতে নারাজ তারা রুগীর পরিচর্যা বা পরিচালনার ক্ষেত্রে ঘাটতি প্রকাশ করছে আমরা চাই যেন হাসপাতালটি ভবিষ্যতে একটু বড়ো করা হয় এবং সেখানে প্রসবের ব্যবস্থা ভালো করে করা হয় ওখানে ডাক্তার বা নার্সের পরিমাণ কম থাকায় রুগীরা খুব কষ্ট ভোগ করছে এবং আউটডোর আউটডোর অর্থাৎ ওখানে ডাক্তাররা সেই বিনে পয়সায় ওষুধ বা তাদের চিকিৎসা করা হয় কিন্তু বেশিরভাগ দিনই সেখানে ঔষধ উপলব্ধি না থাকায় মানুষজন বৃথা ঘুরছে তাদের সমস্যায় পড়তে হচ্ছে আমরা চাই যেন সেখানে রুগীদের সময় মতো চিকিৎসা পায় রুগীরা এবং রুগীর পরিবারবর্গরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারে কখনো যেন না কোনো গর্ভবতী মা তার সন্তান হারান কখনো কোনো বৃদ্ধা তার বাবাকে না হারান কখনো কোনো মেয়ে তার সন্তানকে না হারায় আমরা চাই যেন ভবিষ্যতে হাসপাতালটি বড়ো হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং হাসপাতালে পরিষেবা সঠিক থাকে